হ্যালো কে বুকশপ ওনার বলছেন হুম তা বলছিলাম যে তোমার কাছে কি কি বই এভেলেবেল আছে ও আমার যে রামায়ণ মহাভারত হুম কার্ড বলতে কী কার্ড ব্যবহার করা হয় ও তা আমি যদি ডিস্টিবিউটর রেটে মাল নেই তা তাহলে কি তার উপর দিয়ে কি কিছু হবে না কি

আমি যদি ডিস্টিবিউটার হিসেবে মাল নিই তাহলে একটু তখন যদি আমি ক্যাশে পারচেস করি তাতেও না হচ্ছে কার্ডে পারচেস করতে হবে ও ও ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ছাড়ছি দাদা